আমার প্রিয় মাস আমি যেসব মাছগুলো খেতে ভালোবাসি সেই মাছগুলোর নাম বলছি আর আমাদের দেশে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় মাঠে এমন বর্ষাকালে বর্ষা অতিরিক্ত বর্ষা হলে মাঠে পশুর জল জমে যায় সেই সময় আমাদের দেশে মাঠে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় বা আমরা নিজেরাই সেই মাছগুলো ব্যবহার করি মাছ ধরে মাছগুলোকে আমরা অনেক সময় পয়সার অভাবে আমরা সে মাছকে অনেক সময় বিক্রিও করি তো সেই মাছগুলোর নাম অনেক বিভিন্ন রকমের নাম আসে যেমন কই মাছ ট্যাংরা মাছ বা লাঠা মাছ শোল মাছ বা যে তোড়া মাছ পুটি মাছ মরোলা মাছ এবং আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তেলাপিয়া পোনা মাছের বাচ্চা এরকম বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় সেই মাছগুলো আমরা নিজেরাই ধরি বা ব্যবহার করি নিজেরা খাই বা অনেক সময় বিক্রয়ও করি

আমাদের পুকুরে বিভিন্ন রকমের মাছ হয় না পাশে আমাদের নদী খাল আসে সেসব জায়গা থেকে আমরা মাছ বিভিন্ন রকমের মাছ ধরি এক ধরনের মাছ আছে পুছে মাছ বা যে ওগুলো নদীতে ওই খালে বা পুকুরে হয় লম্বা টাইপের দেখতে গায় রঙ

খসখসে মতো হয় গায়ের রং কদরটা এ মতো হয় নালা নালা মতো থাকে সেই সব মাছগুলো খুব প্রয়োজনীয় মাছ কিন্তু ওই মাছগুলোকে আমরা সব সময় পাই না ধরতেও পারে না কিন্তু মাছগুলোও অসুস্থ রোগীদের পক্ষে মাছগুলো খুবই উপকারী ওগুলো গায়ে ওগুলোই মাছগুলো খেলে গায়ে রক্তও হয় সেই জন্যে সেই মাছগুলো আমরা ধরি কিন্তু পয়সার অভাবে আমরা খেতে পারি না মাছগুলো আমরা বিক্রয় করে দিই সেই মাছগুলো বিভিন্ন বাইরের রাস্তে চলে যাই এই মাছগুলো যাদের পয়সা আসে তারা কেনে কাটে খায় এইভাবে আমরা মাছ ধরি বা মাছ খাই বিক্রয় করি আমাদের পুকুরে বিভিন্ন রকমের মাছ হয় যেমন কই মাছ শোল মাছ ট্যাংরা মাছ মাগুর মাছ লাটা মাছ শোল মাছ পুঁটি মাছ মরোলা মাছ

আমাদের রক্তাওয়ালা যে মাছগুলো বলে সে মাছগুলোর নাম ট্যাংরা মাছ কই মাছ বা মাগুর মাছ জেল মাছ সেগুলো আমরা ধরি ধরে আমরা অনেক সময়ে নিজেরা খাই অনেক সময়ে বিক্রয় করি মা আমাদের পাশে নদীনালাও আসে সে সব জায়গাতেই আমরাও মাছ ধরতে যাই সেসব জায়গায় মাছ কাঁকড়া এগুলো পাওয়া যায় এই মাছগুলো যেমন পার্শে মাছ ভেটকে মাছ দাঁতনে মাছ এবং গলদা চিংড়ি বাগদা চিংড়ি বিভিন্ন ফ্যাশা মাছ এইসবগুলো আমাদের দেশে আমরা পাই আমরা এইগুলো ব্যবহারও করি বিক্রয়ও করি এই মাছগুলো আমাদের খুবই প্রিয় আমরা মাছ ধরতেও যাই নদীতে কালে যেমন এই মাছ ধরতে গিয়েছিলাম পার্শে মাছ নিয়ে এসেছি কাঁকড়া নিয়ে এসি কাঁকড়াগুলোও অনেক সময় গেরেট মাল যেগুলো হয় আড়াইশো তিনশো সেগুলো আমরা বিক্রয় করি ওগুলোর দাম প্রচুর সেদিক দিয়ে সেগুলো বাইরের রাস্তায় যায় বাইরের রাস্তায় ওগুলো বহু দামে বিক্রয় হয় ওগুলো তো আমরা খেতে পারি না ও পয়সার অভাবে ওগুলো আমরা সব বিক্রয় করি এইভাবে আমরা মাসের উপ উপর দিয়েই আমরা আমাদের সংসারে কিছু সমস্যা পয়সা করি এইভাবে মাছ ধরেই আমরা চালাই বিভিন্ন ধরনের মাছ ধরতে থাকি এই মাছগুলো বিভিন্ন রক্তের দিক দিয়ে রুগীদের দিক দিয়ে উপকারিত হয় আমাদের এখানে অনেক সময় ইয়ে মাছও পাওয়া যায় ভেটকি মাছও পাওয়া যায় সেগুলোও খুব দামি এই দামি মাছগুলো আমরা সব বিক্রয় করি এইভাবে আমরা চালাই চলি আমরা মাছ আমাদের পোনা পুকুরিয়া পোনা মাছ হয় যেমন রুই কাতলা মিরগেল বা ভেটকি বা তেলাপিয়া এগুলো দু পাঁচশো করে হয় অনেক সময় আমরা বাটা মাছ এগুলো আমরা খাই আমাদের সুসস্বাদু এইসব মাছগুলো এই মাছগুলোও সব আমরা খাই কিছু বিক্রয় করি এক বছর দেড় বছর গেলে দেখা যাচ্ছে সেই মাছগুলো দু কেজি আড়াই কেজি তিন কেজি হয়ে যায় তখন আমরা সেই মাছগুলোকে আবার বিক্রয় করি অনেক সময় কেটে অনেক সময় গোটায় বিক্রয় করে দিই সেই মাছগুলো আমরা এই মাছগুলো নিয়ে আমরা খাওয়া দওয়া আর আমাদের বিশেষ মাছ বিশেষ মাছ আমাদের খাওয়ার ইয়ে মাগুর মাছ ট্যাংরাা মাছ এগুলো আমরা এগুলো আমরা অল্প স্বল্প যখন পাই এক দুখানা তখন এগুলো আমরা বাড়িতেই ব্যবহার করি বাড়িতেই রান্না বান্না করে এগুলো আমরা খাই ও এই মাছ এই রকম ধরনের মাছ আমরা এইখানে আমাদের দেশে গ্রাম অঞ্চলের দেশ আমাদের এইখানে এই মাছগুলো সব পাওয়া যায় এই জন্যেই এই মাছগুলো আমরা আমাদের খেতে খুবই সুস্বাদু হয় এই জন্যে এই মাছগুলো আমরা সুস্বাদু হিসাবে আমরা খাই আমাদের গ্রামের অঞ্চল গ্রাম অঞ্চলের সবাই আমরা এই মাছগুলো খেতে খুব ভালোবাসি